বলছি এটা কি রামজীবনপুর রামকৃষ্ণ লাইব্রেরী থেকে বলছেন বলছি আমার ওই লাইব্রেরীর একটা শরৎচন্দ্রের বই চাই তাঁর আছে কি না সেটা তো নেই তাহলে আমি করে নেব ধরুন এখন আর কোনো কাজ তো নেই তাই উপন্যাস পড়তে খুব ভালোবাসি আমি তো বলছিলাম শরৎচন্দ্রের যদি পথের দাবিটা থাকতো খুব ভালো হতো আচ্ছা হুম আর বলছি কার্ডটা হচ্ছে সঙ্গে সঙ্গে দেবেন না পরে দেবেন আচ্ছা আমি তাহলে কার্ডটা করবো আমাকে শরৎচন্দ্রের পথের দাবি বইটা দেবেন তো আমাকে বইটা প্রচুর পড়তে ভালো লাগে হ্যাঁ আমি পাঁচ দিনেই পড়ে দিয়ে দেবো কিন্তু বইটা আমাকে চাই বলছি এখন বইটা কি পাওয়া যাবে না এখন পাওয়া গেলে খুব ভালো হতো এখন পরীক্ষারও হয়ে গেছে কোনো কাজ নেই তাহলে একটু উপন্যাস পড়তাম আর কি বলছি কটার সময় যাবো আচ্ছা তাহলে আমি বারোটার দিকেই যাবো হ্যাঁ ঠিক আছে হুম